ঝাড়গ্রাম জেলার প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের চ্যানেলগুলির মধ্যে যেমন জলের উৎস হচ্ছে এখন জলের জন্য উৎস হচ্ছে মিনি সাবমারশিবল ঘরে ঘরে আছেই তারপর মাঠে চাষবাসের জন্য এখন বড়ো বড়ো মিনি বসানো হয়েছে সেই মিনি থেকে বিঘার পর বিঘা জমি কিন্তু জলসেচ করার ব্যবস্তা আছে আগেকার দিনে এগুলো ছিলো না জলের জন্য ভালোভাবে ফসল ফলাতে পারতো না চাষিরা বিভিন্ন জায়গায় চাষবাস হতোই না এবং এখানে এখন যে এই সব ঝড় বৃষ্টি হচ্ছে না তার কারণ হচ্ছে প্রাকিতিক সম্পদ বলতে আমরা বনে যে গাছ গাছালি এগুলো দেখতে পাই এগুলোকে কেটে এখন যদি নষ্ট করে দেওয়া হয় ওই জন্যই বনের অবক্ষয় হচ্চে